আমাদের এখানে তৃণমূল রাজনৈতিক দল আছে সে দল থেকে টুর্নামেন্ট আয়োজন করা হয় যেমন আমাদের ফুটবল টুর্নামেন্ট বা ফ্রি ফায়ার টুর্নামেন্ট ওই দল থেকে আয়োজন করে যেমন আমাদের ফুটবল খেলার সময় আয়োজন করে অন্যান্য টিম আটটা টিমের মধ্যে সেই খেলাটি সংঘটিত হয় এবং ফ্রি ফায়ারও আটটা টিমের মধ্যে সংগঠিত হয় এই খেলাগুলি করে এবং প্রথম দ্বিতীয় স্থান যারা অধিকার লাভ করবে তাদেরকে প্রাপ্য অর্থ দেওয়া হবে এবং প্রাইজ মানি দেওয়া হবে এবং তার সাথে ট্রফি বা মেডেল দেওয়া হয় সসম্মানে